হ্যালো দাদা হ্যাঁ বলছি আমি সান্যাল বাড়ি থেকে বলছিলাম আর কি আর বলছি আপনি হচ্ছে ইয়ে পাইপ বানান তো আচ্ছা আচ্ছা বলছি হচ্ছে আমার এই মানে কলের ইয়েটা আর কি বাথরুমের মানে সেদিনে বাগিয়ে দিয়ে গিয়েছিলেন তারপরে এরকম সমস্যা হচ্ছে কেন মানে জল পড়ছে না একদম না না না শ্যাওলা তো জমে নি আপনি সেদিনে আমার একবার খারাপ হয়েছিলো আমি আপনাকেই কন্ট্যাক্ট করেছিলাম তারপর হচ্ছে আপনি আসলেন দিয়ে এসে বাগিয়ে দিয়ে গেলেন দিয়ে কিছু দিন জাস্ট পাঁচ সাত থেকে সাত দিন মানে এক সপ্তাহের মতো চলেছে তারপরে আবার এরকম অসুবিধা হচ্ছে না এমনি ট্যাপও চলছে না শাওয়ারও যাচ্ছে কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে জল পাইপ তো হচ্ছে সেরকম তো খেয়াল করিনি আর আমার বাড়িতে সেরকমভাবে কেউ নেই আমি অতো বুঝতে পারছি না আর হচ্ছে ওই জন্য আপনাকে কন্ট্যাক্ট করলাম আর কি আপনার কখন সময় হবে একটু আসতে পারবেন না না সেরকম কোনো অসুবিধে নেই আপনি হচ্ছে আসুন না বাড়িতে থাকবে বলতে সেরকম তো আমাদের বাড়িতে কেউ থাকে না তিনজন মেম্বার তো আমার হাজব্যান্ড চলে গেছে বাইরে আর হচ্ছে আমি আর আমার হচ্ছে ইয়ে থাকি আর কি ছেলে থাকি তো হ্যাঁ আমার ছেলে আছে আর শ্বশুরমশাই শাশুড়ি মা এখানে থাকেন না বাইরে থাকেন তো হচ্ছে আপনার আপনি কখন আসবেন বলুন না কোনো অসুবিধা হবে না কালকে বলতে বুঝতেই তো পারছেন এটা এমনি কল হলে সেটা হতো বাথরুম তো অসুবিধা হবে ধরুন আমরা উপরে থাকি তো এবার ধরুন নিচ থেকে জল তুলে তুলে নিয়ে যাওয়াও তো অসুবিধে হ্যাঁ ওই জন্যে আমি সকালবেলা বললাম ওই জন্য মানে একদম উঠে সকালেই আমি আপনাকে ফোন করেছি যাতে সারাটা দিন টাইম পান যখন হোক একবার রাত্রে এলেও কোনো অসুবিধা নেই মানে সন্ধেবেলার পরেও আপনি আসতে পারেন কোনো অসুবিধে নেই আচ্ছা সাড়ে পাঁচটার দিক করে আসবেন আর বলছি এটা কি মানে কোনো টাকা দিতে হবে কারণ গ্যারেন্টি জিনিস নিয়েছিলাম কিছু দিনে মানে এক মাস ব্যবহার করার মধ্যেই দুবার প্রবলেম হয়েছে সেবারে কোনো টাকা লাগে নি তাহলে কি কি গ্যারেন্টি ছিলো ছ মাসের গ্যারেন্টি ছিলো ভালো জিনিসই তো লাগিয়েছিলাম কিন্তু এরকম বারবার ডিস্টার্ব করবে বুঝতে পারি নি তো না

না ও টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক মাসের মধ্যেই দুবার প্রবলেম হয়েছে একবার আপনার সাথে কন্টাক্ট করেছিলাম তারপর আবার সেকেন্ড টাইম করছি আর কি না গ্যারেন্টি ছিলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই বেটার হবে আর হচ্ছে বলছি আপনার কি মানে কোনো টাকা দিতে হবে আপনি যে কাজটা করছেন তার জন্য না আপনার কোম্পানি থেকেই এ করবেন ও আপনি কি কাউকে নিয়ে আসবেন না নিজে একাই আসবেন আচ্ছা তাকেও কি টাকা দিতে হবে না আপনাকেই শুধু দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আজ তাহলে কটায় টাইম কখন বললেন সাড়ে পাঁচটা আচ্ছা ঠিক আছে আর তাহলে দেরি করবেন না ওই কথাই তাহলে রইলো চলে আসবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ